পশ্চিম বর্ধমান জেলার প্রধান ফসল হল আউস আমন ও বোরো ধান তার সঙ্গে সঙ্গে পাট গম আর

পশ্চিম বর্ধমানকে ধানের শস্যভাণ্ডার বলা হয় সেখানে ধান চাষটাই মেন হয় তার সঙ্গে সঙ্গে আখ ধান তুলো আলু অনেক কিছু ইত্যাদি হয় ধান চাষ করতে গেলে সর্ব প্রথমে জমিটাকে রেডি করতে হবে প্রস্তুত করতে হবে জমি প্রস্তুত সঙ্গে সঙ্গে বীজ ধানটাও ঠিক করতে হবে বীজ ধানটা গত বছর যে বীজ ধানটা বাড়িতে রাখা আছে বা বাজার থেকে কেনা বস্তার মধ্যে যে বীজটা আছে সেটাকে বার করে সে বীজটাকে রোদে শুকিয়ে তারপরে ঠান্ডা করে একটা চটের বস্তায় বীজ ধানটাকে রেখে একদিন পুরো পুকুরে জলের মধ্যে রাখতে হবে সেখান থেকে বীজ অঙ্কুরিত হলে সেই বীজ অঙ্কুরিত করে জমিতে ছড়িয়ে ছিটিয়ে দিলে তারপরে সাত দিন পরে সেখান থেকে যে বীজ ধানটা অঙ্কুরিত হয় চারা গাছটা বেরোবে সেই চারা গাছটাকে জমিতে বপন করলে সেখান থেকে তিন মাস পর যে ধানটা বেরোবে সে ধান থেকে চাল হবে সেই চালটাকে আমরা বাজারে বিক্রি করে কিছু টাকা পাই সেখান থেকে সেই টাকা দিয়ে সেইখানকার অর্থনীতি চাঙ্গা হয়